হ্যাঁ দিদি বলুন হ্যাঁ আছে হ্যাঁ আমি তো মাংস বিক্রি করি হ্যাঁ দিতে পারবো আপনি কোথা থেকে বলছেন দেখুন দিদি আমরা তো ব্যবসা করি মানে দোকান থেকেই বিক্রি করি হোম ডেলিভারি তো আমরা করি না তো আপনি যদি বলেন আপনি তো সমস্যায় পড়েছেন তো আপনি যদি বলেন তো আমরা হোম ডেলিভারি করতে পারি তো আপনার ঠিকানাটা আমাকে জানিয়ে দেবেন আর আপনি কী বার কী বার নেবেন মাংস আমাকে বলে দেবেন আচ্ছা ঠিক আছে আমাকেও তো আমার ব্যবসাটা চালাতে হবে লস করে দিলে তো হবে না সমস্ত কিছু মিশিয়ে দিতে হবে আমি তো ব্যবসা করি তো হাড় মাংস সমস্ত কিছু মিশিয়ে আপনাকে দেবো আপনার লস হোক আপনার ক্ষতি হোক এটা তো আমরা চাইব না তো আপনাকে আপনাকে আমরা হোম ডেলিভারি করে দেবো আর আপনার ঠিকানাটা এই নাম্বারে কি আপনার হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ঠিক আছে আপনি আমাকে হাই পাঠিয়ে দিন আর ঠিকানাটা পাঠিয়ে দিন আমি পাঠিয়ে দেবো আর আপনি কি মাসে মাসে আমাকে টাকা দেবেন না কি আমার লোকজনেরা যেদিন যাবে ডেলিভারি করতে সেদিনই টাকাটা দিয়ে দেবেন মানে রবিবার নেবেন বলছেন তো রবিবার রবিবার টাকাটা দিয়ে দেবেন কী করবেন আপনি ও ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনি তো রবিবার নেবেন বললেন

হ্যাঁ আমাকে ওটাই আমি বলছিলাম যে আমাকে শনিবার দিন ফোন করে আপনি মনে করিয়ে দেবেন আর হচ্ছে আপনি পরের সপ্তাহ থেকে কি এই মাংসটা নেওয়া শুরু করবেন না কি এখন একমাস পর থেকে শুরু করবেন আচ্ছা পরের সপ্তাহ থেকে আপনি নেবেন তাই তো রবিবার আচ্ছা ঠিক আছে আমাকে শনিবার একটু মনে করে সন্ধ্যের দিকে আমাকে একটু ফোনটা করে দেবেন সারাদিন তো আমি ব্যস্ত থাকি ব্যবসায়ী মানুষ বুঝতেই পারছেন আর এমন কিছু লস আপনারও হবে না আমারও হবে না আর দাম নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে আমি তো ব্যবসা করি আমাকেও তো আমি তো কিছু টাকার জন্যই ব্যবসাটা শুরু করেছি না তো আপনি আমি আপনারও যাতে লস না হয় আমারও যাতে লস না হয় সেইরকম অনুযায়ী আমি আর টাকাটা মানে সেরকম মানে টাকা আপনাকে বলব একটা অ্যামাউন্ট বলব আপনার যদি পছন্দ না হয় আপনি নিজের মতো বলবেন একটু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমাদের দোকানে আমরা ব্যবসা করে আসছি এতদিন ধরে কোনো কোনো কাস্টমারই এসে বলেনি যে আপনার মাংস খারাপ কি আপনি আমাদেরকে বেশি হাড় দিয়ে দিয়েছেন মাংস দেখে দেননি এরকম কোনো কাস্টমারের কাছ থেকে আমরা কথা শুনিনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি তো বললাম যে আমি আপনাকে হোম ডেলিভারি করে দেবো কিন্তু হোম ডেলিভারি তো করব আমরা তো করি না এই আপনার বললেন বলে আমি শুরুটা করছি আপনার জন্য তো আমার দিকটাও একটু দেখে টাকার অ্যামাউন্টটা বলবেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা রাখুন